বাংলা ভাষা সাহিত্য নানা রকমের হয় সাহিত্য ভৌতিক বিষয়েও লেখা যায় ঐতিহাসিক বিষয়েও লেখা যায় মজার বিষয়েও লেখা যায় সাহিত্য যে যেমনভাবে লিখতে পছন্দ করে সে তেমনভাবে লেখে আর যার সাহিত্য যেমন বিষয়ের পড়তে পছন্দ করে কেউ মজার বিষয়ে সাহিত্য পড়তে পছন্দ করে কেউ ঐতিহাসিক কিছু জানার জন্য ঐতিহাসিক বিষয়ে সাহিত্য পড়তে পছন্দ করে কেউ ভৌতিক বিষয়ে ভয় কিছু এই সব জিনিসগুলো পছন্দ করে তারা সেই সব সাহিত্যের বই পড়ে সাহিত্য বড়ো হলে সেগুলো উপন্যাস হয়ে যায় অনেকে উপন্যাস পড়তেও পছন্দ করে উপন্যাস লিখতে পছন্দ করে আর কবিতা কবিতা যতো ছন্দ সুন্দর হয় কবিতা তত সুন্দর হয় ছোটোদের কবিতাগুলো আলাদা হয় ছড়ার মতো ছোটো কবিতা হয় সেগুলোর ছন্দ যতো সহজ হয় তত বাচ্ছারা বুঝতে সুবিধা হয় তারা বাচ্চারা পড়তে পছন্দ করে মনে রাখতেও সুবিধা হয় বড়োদের কবিতাগুলো বড়ো হলে ছন্দ বড়ো হলে লাইনগুলোর মানে থাকে এক একটা গভীর মানে থাকে যে গভীর মানেগুলো বড়োরা বুঝতে পারে সেরকম কবিতা লিখলে বড়োরা পড়তেও পছন্দ করে বুঝলে তাদের ভালোও লাগে এবং অন্যান্য শৈল্পিক প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয় বলতে গেলে অনেক সময় অনেকে গল্প বড়ো করে লেখে অনেকে অভিনয় পছন্দ করে গল্প বড়ো করে লেখে অভিনয় সেগুলোকে ব্যাখ্যা দেওয়ার জন্য অনেক বড়ো করে গল্প লেখে কোনো বিষয়ে যেগুলো তারা পছন্দ করে নিজেরা বানিয়ে বানিয়ে একাকিত্বে থেকে অনেক সুন্দর করে বানিয়ে সেই জিনিসগুলো অভিনয়ের ক্ষেত্রে প্রকাশ করে এই এক দিক দিয়ে শৈল্পিক প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা যায় অনেকে কবি হতে চায় তারাও ওরকম কবিতা লিখে সেগুলো বিজ্ঞাপন দিয়ে সেগুলো মানুষের মদ্যে ছড়িয়ে নানান রকমভাবে তাদের মদ্যে আদান প্রদান করে সেও নিজের কবিত্বের প্রকাশ করে অনেকে সাহিত্য লিখেও সাহিত্যিক হতে চায় অনেকে উপন্যাস লিখেও নিজের নিজেস্ব হচ্ছে ক্ষমতা দেখায় নিজেস্ব ও যে আলাদা নিজেদের মধ্যে যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে নিজের ট্যালেন্টটা সবার মধ্যে দেখায় যে সে সাহিত্য লিখতে পারে কবিতা লিখতে পারে এবং অন্যান্য শৈল্পিক প্রকাশের ক্ষেত্রে অভিনয় লেখা অভিনয় লেখাটাও অনেক বড়ো কথা অনেকে অভিনয় লেখে সাহিত্যটাকে অনেক বড়ো করে অনেক বড়োভাবে লিখে অনেক বড়োভাবে দেখানোর চেষ্টা করে যেগুলো সে অভিনয়ের ক্ষেত্রে অনেক লাইন বাই লাইন প্রকাশের ক্ষেত্রে অনেক ভালোভাবে ব্যবহার করা যায় সেগুলো এক একটা চরিত্রে অভিনয় করে সেগুলোকে অভিনয়ের ক্ষেত্রেও দেখানো যায়